হ্যাঁ হ্যাঁ মেঘনাদ বাবু বলুন না না ব্যস্ত না এই আচ্ছা বলুন না কী বলবেন আচ্ছা ঠিক আছে বলুন না হ্যাঁ বাকি স্যারেদেরকেও বলব আর এই তো যাবতীয় আলোচনা সবারই সবারই সঙ্গে মিলেই করতে হবে একা একা নিজেরা করলে তো হবে না তখন পরেই আমাদের দুই স্যারকে দোষ দেবে না ওই ধরুন দু এক জন ওই স্কুলের যারা সভাপতি আছে আমাদের যারা কাজকর্ম করে থাকে তাদেরকেও নিমন্ত্রণ করলে একটু ভালো হয় হ্যাঁ বলুন আচ্ছা ঠিক আছে তাহলে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে খাওয়া দাওয়া করব আর কি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ